আমি ফটো এডিট করি মানে যখন ফটো তুলি তারপর ফটো ফটোতে যাই গ্যালারিতে যাই সেখানে এডিট অপশন থাকে সেখান থেকে এডিট করি স্ন্যাপচ্যাট দিয়ে ফটো তুলি বা বিভিন্ন যে সব এডিট অপশন থাকে বা এডিট করার জন্য আলাদা করে অ্যাপস ডাউনলোড করি আমার ফোনে দু তিনটে অ্যাপস আছে যেটা শুধু ফটো এডিট করার জন্যে তো সেগুলো দিয়ে এডিট করি এবারে আমাদের তো বড় ক্যামেরা নেই

ওর কাছে নিয়ে গেলে ও ভালোভাবে এডিট করে দেয় কম্পিউটারের মাধ্যমে সেটা খুব ভালো লাগে